হ্যাঁ আমি ইন্দ্রজিৎ মণ্ডলের মা বলছিলাম বলছি বাচ্চাটা কীরকম পড়াশোনা করছে আর বলবেন না এ তো খেলাধুলোর সময় প্রচুর খেলাধুলো করছে এখন পুজোর সময় স্কুল বন্ধ আছে বুঝতেই পারছেন সারাদিন খেলাধুলো পড়ায় একদম পড়তে বসতে চায় না সন্ধে হলেই ঘুমিয়ে যাচ্ছে তাহলে আর কি করবো বলুন হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি হ্যাঁ একটু চাপ দিতে হবে একটু চাপ দিবেন আর হ্যাঁ হ্যাঁ ওই তো সন্ধে হলেই ঘুমিয়ে যাচ্ছে সারাদিন খেলছে একটা কথাও শুনছে না আমার তাহলে কি করবো বলুন আর বলছি বাকি হচ্ছে অংক ইংরেজি বাংলা ওগুলো কীরকম করছে হ্যাঁ হ্যাঁ উচ্চারণগুলো একবারেই ভুলে গেছে সব হ্যাঁ উচ্চারণগুলো একবারেই ভুলে গেছে আমিও বুঝতে পারছি যে ও পড়াশোনা একবারেই ভুলে যাচ্ছে পড়াশোনায় একদম মন নেই এক কাজ করুন আপনি একটু ধমকাবেন না ধমকালে ওর পড়াশোনা হবে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনি তো সেই জন্যেই ফোন করেছেন আমারও শুনতে খুব খারাপ লাগছে যে আমার ছেলে পড়াশোনা করেছে না ঠিক আছে আমি চেষ্টা করবো আর দেখি যদি সঠিক পথে আনা যায় না কি না আসলে বাচ্চা মানুষ বুঝতেই তো পারছেন খেলার নেশাটা একটু বেশি সারাদিন খেলছে দুপুরে ঘুমোতে চায় না আর সন্ধে হলেই ঘুম পড়তে বসলেই ঢুলে পড়ে যায় তাহলে আর পড়া হবে কি করে হুম হুম রোল নম্বর তো অনেক পিছিয়ে গেছে আগে কত সামনে রোল ছিল এখন অনেক পিছিয়ে গেছে তাই আমারও খারাপ লাগছে আপনি হচ্ছে আমার ছেলের নামে এরকম বদনাম করছেন আর পাঁচজনের অন্যান্য ছেলেদের চেয়ে অনেক পিছিয়ে গেছে আমারও খারাপ লাগছে তাদের মায়েদের কত গর্ব যে আমার ছেলে ভালো পড়ছে আমার শুনতে খারাপ লাগছে আর চেষ্টা করবো আমি যাতে একটু ভালোভাবে সব কিছু মনে রাখতে পারে তার চেষ্টা করবো হুম হ্যাঁ একটু বাড়ির কাজটা একটু বেশি করে দিন তাহলে আর একটু ধমকাবেন একটু চাপ দিবেন তাহলেই দেখবেন পড়াশোনায় খুব মন দিবে তাহলে খেলাটার নেশাটা একটু কমে যাবে হুম হ্যাঁ না আগে বেশ পড়াশোনা করত যতক্ষণ কাজ থাকত মোটামুটি ঘুম পেলেও চোখে জল নিয়েও পড়াশোনা করত কিন্তু ইদানিং দেখছি এরকম হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হুম